আমি যে খাবারগুলি অর্ডার করেছিলাম সেই খাবারগুলি সম্পর্কে আমি একটু ফিডব্যাক দিতে চাই কারণ খাবারগুলি এত ভালো ছিলো এবং এত টাটকা ছিলো যে বলাই বাহুল্য কারণ আমি অনেক দোকানে খেয়েছি বা খাবার অর্ডার দিয়েছি খাবার নিয়েও গেছি কিন্তু সেইগুলি অতো ভালো ছিলো না কিন্তু আমি যে আপনাদের দোকান থেকে খাবারগুলি নিয়ে যাওয়ার পর যেমন চেয়েছি তেমনই দিয়েছেন এবং পরিমাণও অনেকটাই ছিলো এছাড়াও জিনিসগুলো খুব গরম ছিলো এবং টাটকা ছিলো যার কারণে আমি কিন্তু ফিডব্যাক দিতে চাই যে খাবারগুলি খুব ভালো